প্রাগৈতিহাসিক যুগে বর্ধমান ভুক্তি রাঢ় অঞ্চলের একটি অংশ যেটা ধারাবাহিকভাবে মগধ মৌর্য এবং গুপ্ত দ্বারা শাসন হয় সপ্তম শতকে যখন শশাঙ্ক রাজা ছিলেন তখন এলাকাটি গৌড় রাজ্যের অংশ ছিল এগারোশো একাত্তর খ্রিস্টাব্দে বখতিয়ার খিলজি এটি দখল না করা অব্দি গুপ পাল এবং সেনগণ দ্বারা শাসিত হত পশ্চিম বর্ধমান জেলার ঐতিহাসিক ব্যক্তিত্ব হলেন বটুকেশ্বর দত্ত যিনি বোম বানাতে পটু ছিলেন সমগ্র ভারতবর্ষে এবং আসানসোলে আসানসোলের আধুনিকীকরণ দিনের পর দিন হয়েছে সড়ক শিল্পে তার মধ্যে একটি হল ইন্ডিয়ান অ্যারো স্টিল কম্পানি যেখানে হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে কাজ করেন অর্থ উপার্জন করেন এলাকার মানুষের উন্নয়ন হয়েছে অর্থ উপার্জনের সুযোগ হয়েছে